বলছি অস্মিতা তুমিও তো একটা শিক্ষক আমিও তো একটা শিক্ষক তা এই যে বর্ষার ছুটি পড়ে গেল স্কুলের সিলেবাস তো এখনো শেষ হলো না তা বাচ্চাদের তো সিলেবাসটা শেষ না করতে পারলে পরে অসুবিধা হয়ে যাবে তা বলছি বাচ্চাদের সিলেবাস শেষ হওয়া নিয়ে তোমার কী বক্তব্য এই যে কী করা উচিত এখন সিলেবাসটা কী করে শেষ করবো হ্যাঁ সেটাই তো এবার সেটা যদি না এ হয় সিলেবাস পরে বাচ্চা যদি শেষ না করতে পারে তাহলে তারা পরীক্ষাটা কী করে দেবে এবার সিলেবাস শেষ না হলে পরীক্ষার প্রশ্নগুলো তারা কী করে করবে সেদিকে সেটাও তো ভাবা উচিত সেইভাবেই তো আমাদেরকে এ করতে হবে যে পরে যখন স্কুলটা এটা খুলবে তখন আমাদের কী করতে হবে প্রশ্নগুলো চ তাদেরকে ঠিকভাবে শেখাতে হবে সিলেবাসটাও শেষ করতে হবে এবং সেই সবগুলো না দেখলে আমরা কী করে পারবো বাচ্চাদেরকে তো সেদিকটা দেখতে হবে বাচ্চারা কী করে সেই এটা করবে বাচ্চাদের ওপরে তো সেই সমায় একটা প্রেসার এসে পড়বে না সিলেবাস শেষ করা নিয়ে ওহ সেই হিসেবে কথা না বললে কী করে হবে সিলেবাস তো শেষটা করতেই হবে হুম ঠিক আছে দেখি কী করে সিলেবাসটা শেষ করা যায় বাচ্চাদের তো সামনে আবার এ ছুটি পড়ে গেছে বাচ্চারাও পড়াশোনা একটু ঠিকভাবে করবে না সিলেবাসটা শেষ না করলে কী করে চলবে

হুম সেটাই তো এখন ব্যাপার